হ্যাঁ হঠাৎ হচ্ছে না হ্যাঁ বলছিলাম আমি বলছি আমার আপনার বাড়িতে রুম ভাড়া লাগবে আমি এখন আপনাদের ওই পাশের স্কুলে ভর্তি হয়েছি তো একটা রুম ভাড়ার প্রয়োজন থাকার জন্য হ্যাঁ তো বলছিলাম যে বাড়ি কি ফাঁকা আছে হুম তো বলছিলাম যে ভাড়া কত করে

হাজার টাকা তো অনেক বেশি হয়ে যাচ্ছে একটু কম করে বললে হতো না হুম তাহলে ঠিক আছে তো বলছিলাম যে কোনো নিয়ম টিয়ম আছে নাকি বাড়িতে থাকতে গেলে হুম তো বলছিলাম যে একটা আমার তো একটা টিউশন থাকে তো টিউশনে গেলে বাড়িতে আসতে একটু মাঝের মধ্যে দেরিও হতেও পারে তো ওটাতে কোনো সমস্যা আছে

হুম তো বলছিলাম যে রান্না কি কোনো হুম মানে নিজেই না সেরকম কোনো ব্যবস্থা হুম হ্যাঁ লোক রাখুন করাতে পারি রান্না বাসোন টাসোন

হুম তো ঠিক আছে তাহলে আমি এই কিছুদিনের মধ্যে গিয়ে যোগাযোগ করে দেখবো যে কেমন কি গিয়ে কথা বলবো তাহলে হুম তো বলছিলাম জায়গাটা একটু যদি বলতেন কোনখানে কি

ঠিক আছে তাহলে হুম গিয়েই নাহয় কথা বলবো

ঠিক আছে তাহলে গিয়ে পরে কথা বলবো